হ্যাঁ আছি

হ্যাঁ নতুন করে আধার কার্ড মানে লিঙ্ক ওঠে না মানে আধার কার্ডে লিঙ্ক ওঠে না মানে তোমার ওই আধার কার্ড ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে তোমার আধার কার্ড ফের নতুন করে করতে হবে ঠিক আছে আধার কার্ড করতে গেলে তোমার ওই প্যান কার্ড আছে প্যান কার্ড আছে ভোটার কার্ড আছে ওই দুটো নিয়ে আসবে আর আধার কার্ড তো ইয়ে হয় না ওই আধার কার্ডটাও নিয়ে আসবে ঠিক আছে ওই আধার কার্ড করে ওই আধার কার্ড নিয়ে আসবে আর আর কি আর কিছু পয়সা দেবে মানে একটু বেশি পয়সা মানে দিলে তোমার তাড়াতাড়ি কাজ হবে এবার দে কম পয়সা দিলে দেরি হবে তোমার যেটা সু মানে ভালো বোঝো আমার তো মনে হয় তাড়াতাড়ি করলে তোমার তো তোমার তো ফিঙ্গার ওঠে না বলছো কত লাগবে কদিনের মধ্যে দরকার তোমার না পয়সার ওপরে নির্ভর তুমি যেরম পয়সা দেবে সেরকম আমি তাড়াতাড়ি করবো সব কাজ ফেলে তোমার করে দেবো তাড়াতাড়ি সেইটা তো আমার এ ঠিক আছে তুমি নিয়ে আসো আর আমি তখন বলি খোন সামনা সামনি ঠিক আছে তা রেখে দিচ্ছি হ্যাঁ